স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহ করার হচ্ছে একটাই কারণ যে আমরা যে সব স্ট্যাম্প ব্যবহার করি তো পুরোনো দিনে ঐ ধরনের স্ট্যাম্প আরও অনেক রকমের ছিল যেগুলো এখন আর ব্যবহার করা হয় না তো ঐ স্ট্যাম্প হচ্ছে যদি আমরা এখন থেকে ব্যবহার করে রাখি যত্ন করে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে যে আমাদের পূর্বা পুরুষরা কীভাবে এই ধরনের স্ট্যাম্প ব্যবহার করতো বা এই ধরনের স্ট্যাম্প তখনকার দিনে চালু ছিল আর পয়সাও ক্ষেত্রেও একই ধরনের জিনিস যেটা আমরা এখন ব্যবহার করছি এগুলো যদি এখন থেকে সংগ্রহ করে রাখা যায় তো হয়তো ভবিষ্যৎকালে আমাদের এই এখনের যে পয়সা সেইগুলো হয়তো আর ভবিষ্যৎকালে চলবে না তো তখন তারা জানতে পারবে যে আমাদের পূর্বা পুরুষরা যে এই ধরনের পয়সা বা স্ট্যাম্প কী শিলা যে কোনো ধরনের জিনিস যে এইগুলো দেখতে পাবে যে আমাদের পূর্ব পুরুষরা এইরকম ধরনের জিনিস ব্যবহার করতো তো এইগুলো সংগ্রহ করে রাখার একটাই উদ্দেশ্য যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে পুরোনো দিনের বা নিজেদেরই পূর্ব পুরুষরা কীভাবে ব্যবহার করতো এই ধরনের স্ট্যাম্প বা পয়সা